ভারত বর্তমানে উদ্যোক্তাদের জন্য একটি উদীয়মান বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এর পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সরকার নতুন ব্যবসা এবং স্টার্টআপগুলিকে সমর্থন করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে যা এই ত্বরান্বিত করেছে কারণ খুব ভালোভাবেই সরকার উদ্যোগী হয়েছিলো আর কি আমাদের ভারতের অঁতেপ্রনিয়রের জন্য অনুকূল পরিবেশ তৈরির কারণগুলো হল অর্থনৈতিক বৃদ্ধি এবং বাজারের প্রসারণ যেমন ধরেন ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা বাড়ছে ফলে দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী ভারতের বাজারে আগ্রহ দেখাচ্ছে যা অঁতেপ্রনিয়রদের জন্য সুযোগ তৈরি করছে প্রযুক্তিগত উন্নয়ন বা ডিজিটালাইজেশান যেমন ইন্টারনেট ও স্মার্টফোনের বিস্তারের বিস্তারের কারণেই প্রযুক্তিভিত্তিক স্টার্ট আপের সংখ্যা বাড়ছে বিশেষ করে ই কমার্স ফিনটেক এড টেক এবং হেলথ টেক এর মতো খাতে অনেক নতুন অঁতেপ্রনিয়র গড়ে উঠেছে যা তরুণ প্রজন্মকে উদ্ভাবনী উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে সমাজের মধ্যে চাকরির পরিবর্তে নতুন কিছু শুরু করার প্রবণতা বেড়েছে অনেক তরুণ শিক্ষার্থী ও পেশাজীবী এখন নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে আগ্রহী এবং পরিবার থেকেও এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে ভারত সরকার নতুন ব্যবসা ও স্টার্ট আপকে সমর্থন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা অঁতেপ্রনিয়রের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে সহায়ক হচ্ছে যেমন স্টার্ট আপ ইন্ডিয়া দু হাজার ষোলো সালে এটি চালু করেছেন কর ফেরত এবং লাইসেন্সিং সহজীকরণ স্টার্ট আপদের জন্য দ্রুততম সরকারি অনু অনুমোদন ব্যবসা প্রাথমিক পর্যায়ে অর্থায়ন এবং বিশেষ ঋণ অনু ঋণ প্রদানের সুযোগ মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা ও প্রশিক্ষণ রয়েছে মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া তারপরে মুদ্রা যোজনা ডিজিটাল ইন্ডিয়া আত্মনির্ভর ভারত অভিযান মানে আর কি ভারত বাজারের উদ্ভাবনী উদ্ভাবনী চিন্তাভাবনার স্ফোরণ এবং সরকারের নীতিগত সমর্থনের ফলে অঁতেপ্রনিয়ররা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আগ্রহী হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এবং মুদ্রা যোজনার মতো নীতিমালার মাধ্যমে সরকার নতুন উদ্যোগগুলির কে গড়ে তোলার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছি যা ভারত অর্থনীতিকে আরও গতিশীল করে তুলেছে